হ্যাঁ আমি অনেক দিন ধরেই রান্না বান্না করতে জানতাম না ছোটো থেকেই আমার বাড়িতে সাধারণত মা বা বাবাই রান্না করে থাকেন কিন্তু আমাকে এক দিন হটাৎ করে রান্না করতে হয় কারণ আমার বাবা মা এক দিন অসুস্থ হয়ে গেছিলো সেদিন আমি বাধ্য হয়ে রান্না করেছিলাম সেদিনই আমার প্রথম রান্না করা ছিলো সেদিন আমি বানিয়েছিলাম শুধুমাত্র বেসনের বড়া এবং আলু ভাজা ভাত সেদিন আমি বেসন বড়া আর আলু ভাজাগুলো খুব চুঁইয়ে দিয়েছিলাম তারপর আমি মায়ের কাছ থেকে বিভিন্ন রান্নার পদ্ধতিগুলো শিখে নিয়েছি যাতে কোনো দিন দরকার হলে আমিই বাড়িতে রান্না করতে পারি আমার পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে যায় তখন আমি বিভিন্ন রকমের পদ রান্না করতে পারি যেমন একটা হলো গেঁড়ির ঝোল তাছাড়া রয়েছে লাউ শাকের ঝোল কারণ এই সব জিনিসগুলো হলো শরীর যদি অসুস্থ হয়ে যায় এই সব জিনিসগুলো খাওয়ালে শরীর খুব দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাছাড়া যেমন লাউ শাকের ঝোলের ক্ষেত্রে লাউশাক লাগে এও লাউ শাককে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে সেই নুন দিয়ে ফুটিয়ে রেখে সেই জলটা যদি খাওয়ানো যায় ভাতের মাধ্যমে সে তাহলে পরিবারের লোকজন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাছাড়াও যদি গেঁড়ির ঝোল গেঁড়ি শো মানুষের শরীরের পক্ষে খুবই উপকারী এই গেঁড়ি ঝোল ঝোল যদি সাধারণত কোনো অসুস্ত ব্যক্তিকে খাওয়ানো যায় তাহলে সেই অসুস্থ ব্যক্তি খুব দুতো বা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ফলে আমাদের খুব ভালো লাগে আর পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে যায় তখন আমরা এই জিনিসগুলোই সাধারণত খেয়ে থাকি